আমি আরসালান রেস্তোরাঁয় একটি খাবার অর্ডার দিয়েছিলাম কিন্তু সেখানকার ডেলিভারি ছেলেটা আমার বাড়িতে খাবারটি দিতে আসার সময়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে যে ব্যবহারটা আমার খুব পছন্দ হয় নি তাই আমি সেই রেস্তোরাঁর মালিককে ফোন করে সেই ছেলেটার ব্যবহার সম্পর্কে জানালাম যে ওই ছেলেটা যাতে আর কোনো দিন না আমাকে খাবার দিতে আসে